গত বেশ কয়েক বছরে বিনোদন বিরাট পরিবর্তন এনেছে আগে মানুষ এক কাছে বসে গল্প করতো গান গাইতো নাচ করতো তারপর আস্তে আস্তে রেডিওতে গান গাওয়া শোনা যেতো বা রেডিওতেও নাচ নাচের আওয়াজ শুনে মনে হতো এটা একটা নৃত্য বলে এখন পরে টিভি এসেছে টিভিতে এখন আমরা দূরের সমস্ত সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে দেখতে পাই নাচ গান সবই আমাদের খুব ভালো লাগে তাছাড়াও আরোও উন্নত হয়ে এসেছে কম্পিউটার কম্পিউটার এখন মানুষকে একেবারে খুব ভালো করে এগিয়ে দিচ্ছে এই হিসাবে আমরা মনে করি আগে রেডিও তারপর টিভি তারপর কম্পিউটার গান এবং নাচের জগতকে অনেকটাই সামাজিক দিক থেকে এগিয়ে এনেছে